পশ্চিমবঙ্গের সামনে প্রধান চ্যালেঞ্জ হল দূষণমুক্ত করা এবং গাছ কাটা প্রতিরোধ করা আমরা দেখতে পাচ্ছি কলকাতার যশোর রোডের যে গাছ রয়েছে সেই গাছ কেটে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে এবং সরকারও তাই রায় দিয়েছে যে গাছগুলো কেটে ফেলার গাছ যদি কেটে ফেলা হয় তাহলে পশ্চিমবঙ্গের কতটা যে দূষণমুক্ত হবে সে আমি বলতে পারছি না এবং দিন দিন যে যানবাহন চলছে সেই যানবাহন যদি চলতে থাকে এবং গাছ যদি এই হারে কাটতে হয় তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা ভবিষ্যতে কী হবে তা জানি না প্রচেষ্টা তো কিছু করার হচ্ছে না যদি একমাত্র প্রচেষ্টা করার উপায় হল আমার মতে যে গাছ সংরক্ষণ করা কিন্তু গাছ সংরক্ষণ করার বদলে এখন গাছ কাটা হচ্ছে এবং গাছ কাটা হলে গোটা পৃথিবীর ভারসম্যের তারতম্য বজায় থাকে না